মিডিয়া সম্পর্কে আমরা সাধারণত বুঝে থাকি যে মিডিয়া জিনিসটা কী মিডিয়া হলো কিনা আমরা এমন জায়গায় বসবাস করে থাকি বিভিন্ন ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন অদেশীয় যেগুলো আমাদর দেশের বাইরের সেখানকার খবর আমরা সংগ্রহ করতে পারি আমরা জানতে পারি যে কী হচ্ছে কোথায় না হচ্ছে কোথায় কী ঘটনা হচ্ছে কী না হচ্ছে সেই সম্পর্কে আমরা অবগত হয়ে থাকি এবং জানতে পারি কোন রাজ্যে ভোট হচ্ছে কোন রাজ্যে কী ঘটনা ঘটেছে কোন রাজ্যে কোন ঘটনা ঘটেনি সেই সম্পর্কে আমরা জেনে থাকি এবং আমাদের বাংলা নিউজও রয়েছে বাংলা নিউজ আমরা জি চব্বিশ ঘন্টা রয়েছে এবিপি আনন্দ রয়েছে নিউজ এইট্টিন বাংলা রয়েছে তেমন হিন্দিও চ্যানেল রয়েছে হিন্দি চ্যানেল নিউজ এইট্টিন হিন্দি রয়েছে রিপাবলিক ডে রয়েছে আরও অনেক ধরনের নিউজ চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আমরা নিউজ চেয়ে থাকি কিন্তু অনেক ধরনের নিউজ থাকে যেগুলোর মাধ্যমে আমরা ভুল ভ্রান্তি পেয়ে থাকি মানে ভুল খবর পেয়ে থাকি তার জন্য আমাদের যে আরেকটা জিনিস আছে সংবাদপত্র মানে খবরের কাগজ খবরের কাগজ বলতে আমরা আনন্দবাজার পত্রিকা রয়েছে তাছাড়া বর্তমান রয়েছে এই পেপারগুলির মাধ্যমে পড়াশুনার মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় কী হচ্ছে ঘটনা কোথায় ঘটেছে কী ঘটেছে অর্থনৈতিক অবস্থা আমাদের কীরকম আমাদের জনসংখ্যার হার কীরকম সে সম্পর্কে আমরা অবগত হয়ে থাকি আমরা বুঝতে পারি হ্যাঁ যে আমাদের এই রাজ্যে এই ঘটনা ঘটেছে ওই রাজ্যে ওই ঘটনা ঘটেছে আমরা যে ভোট হচ্ছে কোন এলাকায় কত ধরনের ভোট হচ্ছে কোন পার্টি কীভাবে জিতছে না জিতছে সেই সম্পর্কে আমরা অবগত হয়ে থাকি জানতে পারি বুঝতে পারি এছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা খবরের কাগজের মাধ্যমে বা নিউজের মাধ্যমে আমরা বুঝতে পারি কিন্তু অনেক সময় নিউজ চ্যানেলগুলি আমাদের মিথ্যে কথা বলে থাকে যে হ্যাঁ যেটা হয়নি সেটা হয়েছে আবার যেটা হয়নি সেটা হয়েছে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সঠিক কোনটা